সাধারণত বাড়িতে থাকাকালীন সেভাবে মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয় না কিন্তু যখন কোনো অতিথি আমাদের বাড়িতে আসে তখন আমি চেষ্টা করি তাদেরকে আমার হাতে খাসির মাংস বা মুরগির মাংস বা মাছ এগুলো রান্না করে খাওয়াতে আমি পার্সোনালি আমার খুব ভালো লাগে মুরগির মাংস যার কারণে আমি মুরগির মাংসের যে বিভিন্ন ডিশ হয় সেগুলো অতিথিদের পরিবেশন করতে ভালোবাসি